হ্যাঁ আমরা তখন মানে যেগুলো মাদুর মানে কম দামে ইয়ে তৈরি করা হতো তখন লোকসংখ্যা কম ছিলো বিক্রি হত না এখন এখন অনলাইনে নাকি এখন সব মানে যেগুলো মাদুর বিক্রি হয় এখন যদি তাতে লাভ বেশি হয় তাহলে আমরা যদি জানি তাহলে আমরা ঘরে তৈরি করে অনলাইনে কীভাবে কী বিক্রে বিক্রি হয় বিক্রি হয় তাহলে এবারে তাহলে আমাদেরও সুযোগ সুবিধা হবে আমরাও একটু দামে পয়সা পাবো আর এবার চাষবাসও করি চাষবাসও করি সব দিকেই দিয়ে একটু ইনকাম বেশি হলে আমাদেরও সুযোগ মানে একটু পয়সা হলে আমরাও অন্য দিকে আর একটু বেশি সুযোগ সুবিধা পাবো সুযোগ সুবিধা পাবো আর তা এবারে